আমি যদিও ঘরেই ছোটখাটো সেলাই বোনাই করে থাকি সেক্ষেত্রে সেরকম কৌশলে সেলাই করা এখনো হয়নি তবে আমার সূঁচসুতোর কাজ করতে বা উল কাঁটার সেলাই করতে বেশি ভালো লাগে এখনও পর্যন্ত আমি একটা উলের চুড়িদার বানিয়েছিলাম সেই বানা তে আমার বিশাল পরিশ্রম হয়েছিল এবং সেটি বানাতে মোট আমার পাঁচ মাস সময় লেগেছিল আর আমার ওটা সবচেয়ে কঠিন মনে হয়েছিল কারণ কাপড়ের ক্ষেত্রে কাজ করতে হলে আমরা মাপ নিই কাপড় কেটে খুব জলদি জামা বানিয়ে দিতে পারি কিন্তু উলের জামা বানাতে গেলে আমাদেরকে সঠিক ঘরের মাপ নিতে হয় বা ঘর এক দুটো যদি বাদ পড়েছে তাহলে আবার ফিরের থেকে শুরু করতে হয় সেক্ষেত্রে এটা আমার কাছে সবচেয়ে চ্যালেঞ্জিং একটা কৌশল এবং তাছাড়া এটা বানাতে অনেকটা পরিশ্রম লেগেছে লাগে পাঁচ মাস দীর্ঘ পাঁচ মাস অনবরত বোনার ফলে ওই চুড়িদারটি সম্পূর্ণ করা গিয়েছিল কিন্তু আমার ফলপ্রসূ এইকারণে মনে হয় কারণ কী যখন কাজটা শেষ হয় তারপর যখন ওই জামাটা পরা হয় তখন যে আনন্দটা পাওয়া যায় এটা হয়তো কেনা জিনিসে অতটা পাওয়া যায় না